আমাদের পাড়ায় অনেক বয়েস্ক দাদু আছে এবং তারা সব বিভিন্ন ধরনের কেউ খেলা জানেন কেউ কেউ তাস খেলতে লাগেন কেউ কেউ চায়ের দোকানে বসেন এবং সব একসাতে হয়ে কেউ কেউ লুডো খেলেন এবং কোনো দাদু ফুটবল খেলা বাচ্চাদের বাচ্চারা যখন ফুটবল খেলেন তখন সেই খেলা দেখে তাদের পুরানো স্মৃতিগুলি মনে করেন মাঝে মাঝে তাদের সাথে তখন খেলতে লাগেন সেই খেলাগুলি এবং পাড়ার সব বয়েস্ক দাদুরা মিলে মাঠে মাঠে ঘাটে বিভিন্ন স্থানে জায়গায় বা চায়ের দোকানে তাস খেলতে লাগেন কেউ কেউ লুডু খেলতে লাগেন বিভিন্ন ধরনের কেউ কেউ দাবা খেলতে লাগেন এই সব খেলা বয়স্ক দাদুরা খেলেন এবং তাদের স্বাস্থ্য এবং শরীর বিভিন্ন জিনিস ভালো থাকে এবং তারা খুশিতেও থাকেন এবং তারা হাসি খুশি থাকেন তাদের মানে প্যান মুক্ত থাকেন তারা ভালো খুব এসব খেলাধুলা খুব ভালো বায়েস্ক বয়েস্ক মানুষদের প্রতি